বয়স্ক মানুষেরা যেমন কি কাবাডি খেলে ভলিবল খেলে এমন কি ফুটবল খেলে তার সাথে ক্রিকেটও খেলে এবং অনেক অন্য অন্য খেলা আছে যেগুলো বয়স্ক মানুষগুলো খেলে এবং পছন্দ করে যেমন কি আমাদের গ্রামে বেশিরভাগ লোকই কিন্তু ভলিবলটা পছন্দ করে এবং তার সাথে সাথে ফুটবল তবে এটা নয় যে ওটা কোনো ছেলে বা জোয়ান ছেলের সাথে খেলে এটা না ওরা হচ্ছে ওদের নিজস্ব বয়স্ক বয়স্ক লোক বা বয়স্ক লোকের সাথেই ওরা খেলাধূলা করে এবং আমাদের গ্রামে আজকালও অনেক এরকম বয়স্ক খেলা খেলোয়াড় পাওয়া যায় যেগুলো এখনো খেলে কিন্তু ওদের খেলা দেখে খুবই সুন্দর লাগে এবং এদের দেখে আমরা কিছু শিখি যেমন আমাদের ছোট ছোট ছেলে বা আমরা অনেকেই আছে যেগুলো ওদের থেকে শিখি এমনকি ওরা আমাদের শেখায় কীভাবে খেলতে লাগে আমাদের কোন জায়গাটা ভুল যাচ্ছে এইসব জিনিস